কৃষকরা জানে যে পশুদের গৃহপালিত পশুদের ঠিকঠাক খাবার না পেলে ওরা ঠিকভাবে পরিচালনা করতে পারবে না কেন না পশুরা যদি খাবার না পায় তাহলে এদিক ওদিক ছোটাছুটি করবে ওদের সময় মতো যদি খাবার খাদ্য জল এগুলো যদি ঠিকভাবে না পায় তাহলে ওরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি করবে কেন না আর গরুর কোনো অসুবিধা হলে রোগগ্রস্থ হলে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তো করতেই হবে টিকা নিতে হবে তাদের ব্যবহারের জন্য যা কিছু সামগ্রী প্রয়োজন তা ওদেরকে দিতে হবে ওদের ঠিকভাবে দেখাশুনো করার জন্য পরিচর্যা করার জন্য একটা মান একটা মানুষ সবসময় থাকার প্রয়োজন আছে কেন না ও গৃহপালিত পশু ওদের সবসময় কোনো না কোনোভাবে মানুষ কৃষকরা তাদের সাহায্য করার জন্য ব্যস্ত হয়ে থাকে কারণ তারা কিছু বলতে পারে না তারা কোনো কিছু নিয়ে খেতে পারে না যার কারণে পশুদের দেখভাল করার জন্য মানুষকেই সবসময় তার পাশে থাকতে হয় তাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিজেদেরকে তাদের পাশে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে টিকা নেওয়া তাদের তাদের গায়ে কোনো তাদের স্নান করিয়ে দেওয়া তাদের গায়ে চামড়ার উপরে যেন কোনো ঘা না ওঠে তাদের দেখাশুনো করা এগুলো কৃষকদের দায়িত্ব তা না হলে পশুদেরকে ঠিকভাবে বাঁচিয়ে রাখা যাবে না কারণ পশুদেরকে দেখতে হলে নিজেদেরকে তাদের সঙ্গে সবসময় সময় দিতে হবে কেন না পশু হচ্ছে গৃহপালিত পশু ওরা জানতেও পারে না যে কীভাবে ওরা খাবার খাদ্যের জন্য এই বিভিন্ন স্থানে ছোটাছুটি করে ওরা যদি সময় মতো খাবার না পায় তাহলে ওরা অবশ্যই এখান এক জায়গা থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করবে তাই তাদেরকে দেখ দেখার জন্য সবসময় আমাদের তাদের পাশে থাকা উচিত